হ্যাঁ পাখি দেখা নিয়ে আমার অনেক সিদ্ধান্তই পাখি দেখতে আমার ছোটো থেকে খুবই ভালো লাগে আমাদের বাড়ির পাশে অনেক বড় বড় বাগান আছে জঙ্গল টাইপের আর কি সেখানে আমি অনেক পাখি দেখি এবং ছোটো থেকেই আমার পাখির ওপরে একটা আলাদা ইন্টারেস্ট এসে জন্মেছে আমি নানা ধরনের পাখি দেখি তার ছবি টবি তুলি ছবি টবি তুলে পরে গিয়ে আমি সেই পাখিগুলোর নামটা আমি দেখি যে পাখিগুলো কী ধরনের পাখি কোন প্রজাতির পাখি এই জিনিসগুলো আর কি ছোটো থেকে মানে আমার পাখি দেখার জিনিসের ওপরে এত ইন্টারেস্ট জন্মাত না যদি না মানে কীরকম এই পাখির ওপরে ইন্টারেস্টটা আমার এসেছে আর কি ইউটিউব থেকে আমি যখন ছোটো থেকে ফেসবুকে ইউটিউবে দেখতাম তখন আমার আমি অ্যাকচুয়েলি নেচারের প্রতি প্রচুর আসক্ত যে আমার ছোটো থেকেই এরকম যে আমি পশু পাখি সেখানকার পরিবেশ সেখানকার মানে জিনিসপত্র এই সব জিনিসে নেচারের প্রতি ই আমার একটা আলাদাই আগ্রহ জন্মায় নেচার লাভার বলতে পারো তখন সেই নেচার থেকে তার মধ্যে একটা অন্যতম জিনিস হলো পাখি আমি ছোটো থেকেই না অনেক ধরনের পাখি দেখে আসছি বা তাদের সম্পর্কে জেনে আসছি এই সব জিনিস জেনে ঠেনে পাখির বিষয়ে আমার ধারণা এ হেভি সুন্দর হলো তা পাখি দেখার জন্য আমি অনেক কিছুই অনেক জিনিসেরই ব্যবহার করে থাকি যেমন দূরবিন দূরবিনটা আমি হচ্ছে মেনলি ব্যবহার করি যখন আকাশে চিল ওড়ে কারণ চিলকে সাধারণত নিচে উড়তে দেখা যায় না আকাশে অনেক ওপরেই উড়তে দেখা যায় তাই দূরবিন দিয়ে চিল দেখা যায় যেগুলো একটি হেভি সুন্দর জিনিস এবং চিল চিল যেরকম ওপারে আকাশে খোলা আকাশে ডানা মেলে ওড়ে বা তার উচ্চতা এবং তার যে ওড়ার এ ওড়ার যে স্টাইল টাইপের থাকে সেগুলো আমার দেখতে হেভি সুন্দর লাগে এছাড়াও আর দূরবিন দিয়ে অনেক কিছুই দেখা যায় আর কি চিলও আকাশে কীরকমভাবে উড়ছে তার নজর আন্দাজ কীরকম সে কোন সাইডে কীরকম ডানা মেলে উড়ছে এছাড়াও যেসব জিনিসপত্রের আমি ব্যবহার করে থাকি আরেকটি হচ্ছে স্পটিং স্কোপ এইটা হচ্ছে তোমার যেরকম মানে কোন দূরের কোনো পাখি যেসব জঙ্গলে পাখিগুলো ঢুকে যায় গাছের আড়ালে তার জন্যে এই স্পটিং স্কোপ খুব ভালো লাগে কারণ গাছের আড়ালে ঢুকে পাখিগুলো যে কী করছে তাদের যে যে বাচ্চা কাচ্চাদের খাওয়ানো সেই সব দেখতে আমার এই সুন্দর লাগে এবং এই সেই সব জিনিসগুলো আমি দেখি দেখে মজাও লাগে অনেক পাখি এরকম গাছের আড়ালে লুকিয়ে পড়ে যার কারণে তাদেরকে দেখা যায় না তা সেই সব পরিপ্রেক্ষিতে আমি পাখি দেখি এবং সেগুলো আমার খুব দেখতে ভালোও লাগে আর ছোটো থেকে আমি যখনই কোথাও ঘুরতে টুরতে যাই সেই সব জায়গায় আমি এই দুটো আমার জিনিসপত্রের সাথে নিয়ে যাই আর সেইখানে এইগুলো আমার হেভি সুন্দর কাজে লাগে অনেক কিছুই দেখি আমি এই নিয়ে আমার বেশ এ এই সব জিনিস নিয়েই আমার আর কি পাখি দেখার অভিজ্ঞতা আর আমি তেমন কিছু সরঞ্জাম দেখিও না কারণ আমার পাখি বেশিরভাগ খোলা চোখেই দেখতে ভালো লাগে তেমন একটা যন্ত্রপাতি দিয়ে আমি পাখি দেখি না